হ্যাঁ আমাদের এখানে পশু পাখি পোষা হয় এবারে আমাদের এখানে কী পশু পাখি পোষে গরু ছাগল ভেড়া হাঁস মুরগি বা আমরা যদি বাইরে থেকে উ এইসবান পুষি এখানে কী হবে এখানে ওসব হয় না এখানে হয় গরু ছাগল হাঁস মুরগি এগুলোই আমরা এখানটায় পুষি এগুলোই আমাদের এদিকে হয় কেননা আমাদের এদিকে ওই সব বা আরও কী সব পশুপখি ভাই এগুলো হয় এগুল লোক বলে আমাদের এ অনেক সাহায্যের সুযোগ আসে কিন্তু আমরা কোনো দিন ওই সব পাইনি তা আমরাও শুনেছি